কৃষকরা পশুপালন করে যেহেতু কৃষক সেক্ষেত্রে তারা পশুপালন সুস্থ আছে কি বা না আছে সেটা দেখলে কৃষক বলে দিতে পারে যেরকম গরু গরু যদি অসুস্থ থাকে তাহলে গরু ঠিকমতো খায়না এবং এবং চুপচাপ থাকে খড় খায় না এবং পেচ্ছাব পায়খানা ঠিক মতন হয় না সেক্ষেত্রে দেখতে হবে গরুটি সুস্থ নেই অসুস্থ আছে আর তার জন্য ডাক্তার ডাকতে হবে এবং গরুকে টিকাকরণ করতে হবে এইসব চিকিৎসা করতে হবে এবং ছাগল ছাগল অসুস্থ থাকলে ছাগলও খায় না চুপচাপ থাকে শুয়ে থাকে সেক্ষেত্রে ছাগলকেও টিকাকরণ করতে হবে এরকম কিছু পশুদের থেকেও রোগ আসে এবং হাঁস মুরগির রোগ থেকে মানুষ খারাপ প্রবাহিত হতে পারে এবং ডায়রিয়া জ্বর এইসব আর কি হাঁস অসুস্থ থাকলে যেমন এই যে ঝিমিয়ে থাকে সেগুলো লক্ষ্য করতে হবে এইসব খারাপ খারাপভাবে তাদেরকে প্রবাহিত করে